আমি প্রথম দিকে এই জিনিসগুলো বুঝতে পারতাম না আমি যখন জঙ্গলের পাখি দেখতে যেতাম তখন এই সব সরঞ্জামগুলো আমার কাছে ছিল না তখন আমি পাখিগুলো ঠিকঠাক দেখতেও পেতাম না কারণ জঙ্গলে হয় কি এত গাছপালা থাকে যে সেগুলো ভেদ করে দূরের পাখি দেখা সম্ভব হয় না শুধু ডাকগুলোই শোনা যায় পাখিদের আর সমস্ত জঙ্গল হেঁটে যাওয়াও সম্ভব হয় না সেই জন্য আমার বান্ধবী একটা সাজেশন দিল একটা ভালো ক্যামেরা এবং একটা দূরবীন কেনা আমি একটা ডি এস এল আর ক্যামেরা কিনলাম এবং দূরবিন নিলাম সাথে একটা তারপর যখন আমি জঙ্গলে ঘুরতে গেলাম তখন সেই আনন্দ কারোর সঙ্গে শেয়ার করার মতো না কারণ আমি যখন জঙ্গলে ঢুকলাম এবং দূরবিনটা চোখে রাখলাম তখন অনেক দূরের পাখি আমি দূরনের মাধ্যমে স্পষ্ট দেখতে পেলাম আমি ডি এস এল আর ক্যামেরার মাধ্যমে সেই পাখির ছবিগুলোও পরিষ্কার তুলতে পারলাম তারপরে আমি ঠিকঠাক পাখি শনাক্তও করতে পারলাম তো আমি সাজেশন করবো যারা আমার মতো পাখি প্রেমিক আছে যারা জঙ্গলে পাখি দেখতে যায় তাদের একটা ভালো ক্যামেরা এবং একটি দূরবীন থাকা অবশ্যই দরকার তার ফলে অনেক দূরের বাকি কাছে দেখতে পাবে এবং পাখিদের নিয়ে গবেষণাও করতে পারবে